আমাদের এলাকায় খেলাগুলি হল ক্রিকেট ফুটবল ফুটবল ফুটবল খেলাতে একটি বলের প্রয়োজন এবং দুটি দলের এগারো জন এগারো জন করে প্লেয়ার দরকার হয় ফুটবল শরীরের পক্ষে খুবই ভালো জিনিস আমাদের গ্রামীণ এলাকা থেকেই অনেক ছেলে আন্তর্জাতিক খেলাতে চান্স পায় এখানে খুব কোচিং দে কোচিং দিয়ে খেলা খেলাধুলা করানো হয় আর আমাদের এখানে একটি ঝাড়গ্রাম স্পোর্টিং ক্লাব রয়েছে আর ক্রিকেট খেলার জন্য একটি দুটি দুটি দলের এগারো জন এগারো জন করে প্লেয়ার এবং একটি ব্যাট একটি বল এবং উইকেটের প্রয়োজন হয় ক্রিকেট সাধারণত আমরা বিকেলের দিকে খেলে থাকি ক্রিকেট খেলাতেও আমাদের এখানে একজন কোচিং রয়েছেন যিনি আমাদের কোচ করান এখান থেকে সাধারণত গ্রামীণ আমাদের ঝাড়গ্রাম থেকে অনেক আন্তর্জাতিক প্লেয়াররা উঠে এসেছে